হ্যালো নমস্কার দাদা এটা কি মন্ডল ট্রাভেলস বলছিলাম দাদা আমার এই পুজোতে ছুটি আছে আমি একটু দার্জিলিং যাওয়ার প্ল্যান করছিলাম তা আমি তো এখন ট্রেনে টিকিট কাটতে গিয়ে দেখলাম ট্রেনে তো টিকিট পাওয়া যাচ্ছে না আর আমি একটু এই পুজোতেই যেতে চাইছি আমার নিয়ে যাবো তা দার্জিলিং আমি যাবো গিয়ে পুজোতে চার দিন থাকবো এবং একটু ভালোভাবেই থাকবো ওখান থেকে সব সাইট সিন করবো কিরম কি টিকিট কিরম কি খরচা আপনি একটু বলতে পারবেন আমরা ধরুন ছ জন

না না ছ জনই অ্যাডাল্ট আছি

আমি ধরুন সপ্তমীর দিন বেরবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি একাবারে আপনাকে পুরো রিজার্ভ করে নিতে চাইছি

আচ্ছা আপনি ওই পঁইতিরিশের মধ্যে আপনি হো হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়া ইনক্লুডেড গাড়িটা আপনাদের যে গাড়ি যাবে কমফোর্টেবল গাড়ি যাবে না না আমি একটু এসি নিয়েই যাবো বয়স্ক লোক থাকবে তা আপনি এক কাজ করুন না ওটা এএসিটাই করে দিন না পঁইতিরিশে করে দিন না এসিটা

আমি আআজকে বিকালে আপনি অফিসে থাকবেন আমি আপনার অফিসে আজ বিকালেই যাচ্ছি আজকে ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ রাকছি হ্যাঁ